হ্যাঁ বলুন আমাদের এখানে ব্যবস্থা বলতে গেলে সব রকমই আছে আপনি যদি লোকাল চান মানে আশেপাশের অঞ্চলের মধ্যে চান তাহলে আশেপাশের অঞ্চলেরও পাবেন আবার যদি আপনি চান যে দূরবর্তী কোনো স্থানে কোনো ভ্রমণযোগ্য স্থানে আপনাদের প্রাক বিবাহের যে ছবি তোলার ব্যাপারটা বলছেন সেটা করা হবে সেটাও করা হবে তো আপনি কোনটা চান আচ্ছা তো আমাদের এই আশেপাশের অঞ্চলের মধ্যে বলতে গেলে আমাদের ল্যামিয়ার পার্ক যেটা নেহেরু পার্ক সেখানেও শুট করা হয় হুম তো হ্যাঁ তো সেখানে শুট করতে গেলে তো যাতায়াত আপনাদের নিজেদেরই ব্যবস্থা আপনারা নিজেরাই এবং যাতায়াতের সমস্ত ব্যবস্থাই আপনাদের নিজেদেরকে করতে হবে মনে করুন যদি বাইরেও করা হয় কোনো ভ্রমণযোগ্য স্থানে সেখানেও যাতায়াতের আপনাদের নিজেদেরকেই ব্যবস্থা করতে হবে তো এখানে করতে গেলে এখানে নানারকম আমরা দৃশ্য নিয়ে শুট করবো যেরকম এই ফুচকা স্টল বা এই যো আইসক্রিমের স্টল বা বেলুনওয়ালা নানারকম কিছু নিয়ে শুট করবো যেটা একটা আশেপাশের অঞ্চলকে নিয়ে শুট করা হচ্ছে ওই জন্য আশেপাশের রাস্তাঘাট সমস্ত কিছু নিয়ে আর যদি বলুন যে বাইরে যেতে চান তাহলে আমরা পুরীতে শুট করি পুরীতে আমরা নানারকম জায়গায় করি যেরকম সমুদ্র তীরবর্তী অঞ্চল যেটা সেখানে সেখানেও করি কোণার্কে করি গুপ্ত বৃন্দাবনে করি আমরা তারপর নানারকম আরও দর্শনীয় স্থান যেরকম চন্দ্রভাগা বীচ আছে সেখানে আমরা করি যাতায়াতের ব্যবস্থাটা আপনাদের নিজেদের যেরকম বললাম ওই যাতায়াত ওই মানে পৌঁছোনোর পরে আমরা দেখা সাক্ষাৎ করে নিজেদের মধ্যে ঠিক করে দুদিনের দুদিনের পুরো ব্যাপারটা হবে দুদিনের থাকার এবং আপনারা যদি জগন্নাথ মন্দিরেও শুট করতে চান তাহলে সে ক্ষেত্রে তিনদিন আর যদি জগন্নাথ মন্দিরে না করতে চান তাহলে সে ক্ষেত্রে দুদিন তো সেটা করে আর খরচ খরচা বলতে গেলে পঞ্চাশ হাজার টাকা টোটাল প্যাকেজ আছে তো অবশ্যই আপনার সামগ্রিক আপনার যে বাজেট আছে তার মধ্যে আপনি সাশ্রয়ী আপনার যে বাজেট আছে তার মধ্যে ফিট করছে তো আপনার এই এটা ঠিক আছে ধন্যবাদ